একটা জিনিসের আমার খুব শখ ছিলো সেটা হচ্ছে আর্টিফিশিয়াল লেন্স বন্ধুবান্ধবদেরকে অনেক দিন দেখতাম তারা চোখের মণির রঙ বদলাতে থাকত যেরকম জামাকাপড় পরত যেরকম রঙের জামাকাপড় হতো তার সাথে সামঞ্জস্য করে চোখের মণির রঙ হতো এবং সেটা খুবই সুন্দর লাগত দেখতে মেকআপ যেরকম সুন্দর লাগে তার সাথে চোখের আরও সুন্দর লাগে কিন্তু আমি সেটা ব্যবহার করতে পারতাম না একদিন সাহস করে সেটা ব্যবহার করলাম কিন্তু তারপর যেটা হল আমার সাথে সেটা বীভৎস হল অভিজ্ঞতাটা বলি আমি যখন প্রথম লেন্স ইউজ করি দেখতে তো খুবই সুন্দর লাগছিলো সবাই খুব ভালো বলছিলো কিন্তু সেটা একদিন ইউজ করার পরেই আমার চোখের দৃষ্টি আবছা হতে থাকলো আমার চোখে কখনো কোনো অসুবিধা ছিলো না কিন্তু সেদিনই ইউজ করে সে জিনিসটা আমার চোখের দৃষ্টি আবছা হতে থাকল আবছা হতে হতে শেষ অবধি আমাকে ডাক্তার দেখাতে হল এবং চশমা ইউজ করতে হল তাই আমি সবাইকে বলব যেরকম চোখের রঙ আছে সেটাকে নিয়েই এগিয়ে চলো আলাদা করে লেন্স লাগিয়ে চোখের রঙ বদলানোর দরকার সেরকম নেই